আমি আপনাদের ওয়েবসাইট থেকে একটা হেডফোন কিনেছি সেটি তো সমস্ত ফিচারে ঠিকঠাকই ছিল কিন্তু আমি কেনার পর দেখলাম তার একটা স্পিকার খারাপ এবং তারটাও ড্যামেজ মনে হচ্ছে খারাপ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে এবং ব্যাপারটা অত্যন্ত বাজে আমি আপনাদের কাস্টমার কেয়ারে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু এক সপ্তাহের মধ্যেও তারা কোনো সুবিধা বা সলিউশন দিতে পারেননি ফলে বিষয়টা নিয়ে আমি অত্যন্ত দুঃখিত